আমার কাছে যদি রান্নার কোনো উপকরণ সুদি খুব কম থাকে তাহালে আমি বেশি কোনো আইটেমে বা কোনো বড়ো কিছু করতে পারবো না তখন আমার মতে হচ্চে খিচুড়িটা হচ্ছে খুব সহজলভ্য খাবার খিচুড়িরমধ্যে শুধু আমার কাছে যদি কোনো সবজিও যদি না থাকে তাহলে শুধু চাল আর ডাল দিয়ে জল দিয়ে আর লবণ হলুদ দিয়ে বসিয়ে দিলাম খিচুড়িটা হয়ে যাবে আর সেটা তার সঙ্গে একটু যদি ডিমের অমলেট ডিমের অমলেট করতে গেলে শুদু ডিমের অমলেট দিলাম পিয়াঁজ দিলাম আর করে ডিমের অমলেট করে তাহলে খিচুড়ি আর ডিমেরঅমলেট যথেষ্ট ভালো করে খাবার হয় আর বেশিরভাগ লোক যদি খিচুড়ি খেতে খুব ভালো ভালোবাসে তারপরে খিচুড়ি খেতে আমরা সকলেই ভালোবাসি মানে আমার মতে বলছি যেহেতু আমি রান্না করবো তো আমার মতে আমি যেমনি খিচুড়ি খেতে ভালোবাসি আমার বাড়ির লোকেরও খিচুড়ি খেতে খুব ভালোবাসে আর বাচ্চারা তো আমদের ছোটোবেলা থেকে খিচুড়ি খাওয়াই আর বাচ্চারাও খেতে খুব ভালোবাসে খিচুড়িটা খিচুড়িকে খেতে খুব হয় কম কম জিনিসের মধ্যে খুব টেস্টি আর খেতে খুব ভালো হয় আর পেটও খুব ভরপুর হ ভরে যায় খিচুড়ি খেয়ে